আমি আমার পরিবারের আমার দাদার বিয়ের জন্য মিষ্টির অর্ডার দিতে গিয়েছিলাম অনেকগুলি রেস্তোরাঁ থেকেই মিষ্টির অর্ডার দিলাম দিতে গিয়েছিলাম এবং দেখলাম অনেকগুলি দোকানেই ঘুরে ঘুরে জিজ্ঞাসা করলাম যে মিষ্টি কত করে পিস পড়বে বা কত পরিমাণ ছাড় পাবো সেখানে বললো তারা বললো যে একেকজন কেউ কেউ বললো রসগোল্লার পিস সাড়ে তিন টাকা কেউ কেউ বললো চার টাকা কেউ কেউ পাঁচ কেউ ছয় এবং যারা যেরকম তারা সেরকম বললো এবং সবাইকেই কথা বলার পর আমি বললাম যে আমি এরকম চার হাজার পিস মিষ্টি নেবো সে কত করে কী পড়বে সেরকম সবাই বললো এবং ফাইনালি আমি শেষ পর্যন্ত সবারই যেরকম যার পড়ে যতটা টাকা সেরকম তার পরিমাণ তত যার যত বেশি রেট তার সেরকম সাইজ বড় এবং সবার শেষ হয়ে যাওয়ার পর আমি একটি রেস্তোরাঁয় শেষ পর্যন্ত ফাইনাল ঠিক করলাম যে পাঁচ টাকা করে রসগোল্লা নেবো এবং তার সঙ্গে আমি কিছু অগ্রিম তাকে অ্যাডভান্স কিছু দিয়ে এলাম এবং তার সঙ্গে পাঁচ টাকা করে পিস মিষ্টি তারপরে ফিক্সড করে নিলাম